আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হলেন তৃণমূলের নেতা নেত্রী এবং তিনি আমাদের রাজ্যের অনেক উন্নত করেছে তিনি মেয়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছে রূপশ্রী প্রকল্প এনেছে এবং যুবশ্রী প্রকল্প এরকম বিভিন্ন রকম প্রকল্পের দ্বারা মহিলাদেরকে সাহায্য করছেন তাছাড়া মহিলা ছাড়াও সাম্ আমাদের রাস্তাঘাট উন্নত করছে বিভিন্ন রকম আমাদের রাজ্যটা পুরো উন্নত করছে এবং চেষ্টা করছে যাতে মানুষদের ভালো করা যায় আরও একজন আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি বিজেপি নেতা তিনিও আমাদের দেশটাকে অনেক উন্নত করার চেষ্টা করছেন এবং তিনি এক দেশের সাথে অন্য দেশের লড়াইটাকে আটকানোর চেষ্টা করছেন তিনি দেশটাকে আরো যাতে কী করে উন্নত করা যায় সেই চেষ্টা করছেন তিনি অনেক রকম প্রকল্প এনেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের মাটির ঘর আছে সেই মাটির ঘর যাতে আর মাটির ঘর না থাকে তারা যাতে পাকা ঘরে বাস করতে পারে তার জন্য তাদেরকে ঘর বানানোর জন্য টাকা দিচ্ছে তাছাড়া শৌচালয় দিচ্ছে ঘরে ঘরে যাতে কেউ মাঠে ঘাটে আর তাদের যে মলত্যাগ করার পদ্ধতিটা যাতে তারা ছাড়তে পারে এবং তারা শৌচালয় করে তার সেখানেই যায় এবং মাঠে ঘাটে গেলে অনেক রোগ রোগ রোগ ব্যাধির সম্মুখীন হতে হয় সেটা যাতে আর সেই সমস্যার মধ্যে যাতে তাদের আর না পড়তে হয় তার জন্য আমাদের মোদি সরকার এরকম বিভিন্ন রকম আয়ুষ্মান ভারত স্বচ্ছ ভারত এই রকম বিভিন্ন রকম প্রকল্প আনছে যাতে আমাদের দেশটাকে আরো উন্নত করে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়